আমার সব থেকে শ্রেষ্ঠ রান্না হলো মাংস রান্না তো এক দিন আমি মায়ের সাথে রান্না করতে গিয়েছিলাম রান্নাঘরে তো সেখানে গিয়ে দেখি বাবা সেদিন মাংস এনেছে তা আমি মাকে বলি যে মা তাহলে মাংসটা আজকে আমি রান্না করি তো মা বললো ঠিক আছে তালে তুই রান্না কর তো মা আমাকে পরপর বলে দেয় যে কীভাবে কী করতে হয় তো সেইভাবে আমি মাংসটা সেই দিন করেছিলাম এইটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড়ো অভিজ্ঞতা তো মা প্রথমে আমাকে বলে যে কড়াইতে তেল দে তেল দেওয়ার পর তাতে চিনি গোলমরিচ তোর তেজপাতা এগুলো দিয়ে একটু কষ তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো সব দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে আমি তাতে মাংসটা দিয়ে সেদ্ধ করি মাংসটা অনেকটাক্ষণ পরে সেদ্ধ হয় সিদ্দ হয়ে যাওয়ার পর নাড়া ঘাঁটা করার পরে মা বলে দেখ এটা থেকে কতোটা জল বেরিয়েছে তা এখন জল দিস না ওটা আর একটু নাড়িয়ে টাড়িয়ে কষা কর কষা করার পরে জল দিবি তো আমি সেটা নাড়ায় নাড়ানোর পরে জল দিই জল দেওয়ার পরে একটু গরম মশলা ওপর থেকে আরেকটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দিই যাতে স্বাদটা বাড়ে তো সেগুলো দিয়ে দেওয়ার পরে মাংসটা আমি নামাই মাংসটা নামিয়ে বাবাকে দিই যে বলি দেখো আমি প্রথমবার রান্না করেছি কেমন লাগে খেয়ে বলো বাবা খেয়ে বলে বাহ ভালো হয়েছে তো ভাই এখন আমার হাতের মাংস রান্না ছাড়া খায় না কারণ বলে দিদি তুই মায়ের থেকেও ভালো রান্না করতে পারিস তো সেই জন্য ওই মাংস রান্নাটা আমার জীবনে বড়ো অভিজ্ঞতা এমন কি কোনো পিকনিক টিকনিক হলো সেখানেও কিন্তু রান্নাটা আমি করি কারণ ওটা নাকি আমাকে বালো লাগে করতে তো ওরাও বলে চল মাংসটা তুই রান্না কর বাকিগুলা আমরা করে নিচ্ছি তো এইভাবে আর কি পাশাপাশি সব হাতে হাত লাগিয়ে কাজগুলো হয়ে যায়